জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিদ্যা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি কঠিন বিদ্যা যেটার মাধ্যমে আমাদের প্রাথমিক সি আমার প্রাথমিক স্মৃতি হলো যে জ্যোতির্বিদ্যার মাধ্যমে আমি দেখেছিলাম যে আমার কবে বিয়ে হবে এই সমস্ত জিনিসগুলো এবং এঠা এছাড়া কোন মহাকাশে যান কোন মহাকাশে কোন ম পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো কোথায় অবস্থান রয়েছে কবে জোয়ার ভাটা হবে এই সমস্ত জিনিসগুলো আমরা জ্যোতির্বিদ্যার মাধ্যমে জানতে পারি এবং আমার প্রাথমিক স্মৃতি ছিলো যে জ্যোতির্বিদ্যার মাধ্যমে আমি জানতে পেরেছিলাম জোয়ার ভাটার কারণ এবং কবে জোয়ার হবে এবং কোন দিন ভাটা হবে এবং কোন সময়ে হবে